কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য উপলব্ধ নানা প্রকার রাইডের ব্যাপারে জিজ্ঞাসা করুন হ্যাঁ আমি এক কাজ করেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গার ট্রান্সফার হয়েছি আমি সেখানে যাওয়ার জন্য সেখানে আমি ক্যাব খুঁজছিলাম কী করে যাব অনেক নানান সমস্যা এসছিলো আমার এই যাওয়ার পিছনে তাই আমি একটা ক্যাব খুঁজছিলাম যাতে যাতে করে আমি সেখানে ভালোভাবে পৌঁছোতে পারি কোনওরকম সমস্যা ছাড়াই যেন পৌঁছোতে পারি সেই ক্যাবও আমি পেয়েছিলাম এবং খুব সুসম্মানে ভালোভাবে আমি কোনও সমস্যা ছাড়াই পৌঁছে গিয়েছিলাম সে ক্যাব ড্রাইভার আমাকে খুব ভালোভাবেই সেখানে পৌঁছে দিয়েছিলেন